পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা মোটামুটি ভালো সেরকম যে খারাপ অবস্থা তা নয় তবে যে খুব বেশি উন্নত ধরনের তাও নয় ওখানে যে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালে চিকিৎসার সুবিধা পাওয়া যায় আর ওখানকার ওই যে হাসপাতালে যাওয়ার জন্য মোটামুটি সাইকেল রিক্সা হলেই মানুষ ওখানে যেতে পারে ওখানকার চিকিৎসা ব্যবস্থা খারাপ নয় ডাক্তার বা সেবিকারাও ঠিকঠাক মতোই কাজ করেন স্থানীয় সম্প্রদায়ের মানুষের তারা চাহিদা পূরণ করে আর যখনই ইয়ে বেশি বড় কিছু হয় তো তখন হয়তো তাদেরকে বাইরে পাঠানো হয় কোথাও কলকাতা তখন ওই রেলওয়ে স্টেশন নিয়ে গিয়ে সেখান থেকে হয়তো রেলে করে পাঠানো যায় স কলকাতা কিন্তু এমনই সাধারণত যে সরকারি হাসপাতাল আছে সেখানে ওটাতে সাইকেল রিক্সা এসব হলেই মানুষজন ওখানে গিয়ে সাইকেল রিক্সা করেই গিয়ে চিকিৎসা করতে পারে ওখানে দরকার হলে রোগীদেরকে দু চারদিন ভর্তির ব্যবস্থা আছে ভর্তি নেওয়া হয় দিয়ে চিকিৎসা করা হয় তবে এমনিই যে শুধু সরকারি হাসপাতাল আছে তাই নয় পূর্ব মেদিনীপুরে বেসরকারিও অনেক হাসপাতাল আছে যেখানেও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে